হ্যালো কি করছিস ও পরীক্ষা তো হল প্রায় দশ পনেরো দিন হল তারপর এরপর কী করবে ভাবছ তারপর কিছু কম্পিটিটিভ এক্সামের জন্য পিপারেশন নিবি তো না আমি নিই নি আমিও ঠিক করছিলাম যে ঐ জন্য তোকেও ফোন করবো ভাবছিলাম দিয়ে করলাম

ও তুই কিছু কিছু ঠিক করেছিস কি এখনও কত তারিখ কীসের জন্য পরীক্ষা দিবি সেটা তো ঠিক করেছিস ও ঠিক আছে তাহলে হচ্ছে আমি এইখানে একটা জানি তারকেশ্বরে রয়েছে যেটা সাকসেস পয়েন্ট নামে সাকসেস পয়েন্ট নামে তারকেশ্বরে একটা ইয়ে রয়েছে কোচিং সেন্টার রয়েছে যেখানে হচ্ছে সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য যে আ পিপারেশন করানো হয় তো সেটাতে ভর্তি হলে এই সেটার আমি ইয়ে দেখলাম মানে সবাইকে আর জিজ্ঞাসা করে দেখলাম যে কেমন কী এর ব্যাপার আর স্টুডেন্টদের কী ক্যারিয়ার তৈরি হয় না কি হয় কীভাবে বুঝায় বা কীভাবে পড়ায় তো সেটা আমি খোঁজ নিয়েছিলাম মোটামুটি সবাই বললো যে ভালো সবাই আগে যারা পড়েছে তাদেরকেও ফোন করলাম তারা বলছে সবই ভালো

হ্যাঁ আমি তাহলে ভাবছি হচ্ছে দুজনে একদিন যাবো চল না আগে কথা বলে আসি হ্যাঁ তো তাহলে কবে যাবি তুই তা তাহলে পরশু দিন সময় হবে তাহলে পশশু দিন দুজনে গিয়ে আর একটু কথা বলে চলে আসবো